আমার জীবনের একটি এমন দিন যেখানে নির্দিষ্ট সময়সীমা পূরণ করতে হয়েছিল এবং লক্ষ্য অর্জনের জন্য অনেকটা বেশি এবং তারও বড়ো এরকম একটি দিন হল আমার পরীক্ষার দিন যে দিন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম সেদিনকে আমার ঘরে বহু অশান্তি হয়েছিল তা সত্ত্বেও আমাকে মাধ্যমিক পরীক্ষা তো দিতেই হবে তাই জন্য আমায় যেতে হয় সেদিন ছিল আমার বাংলা পরীক্ষা আমি একটি যানবাহন করে যাচ্ছিলাম যা দূর পথে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়ে যায় কিন্তু পরীক্ষা দেওয়ার জন্যই আমাকে পায়ে হেঁটে হলেও সেই পরীক্ষা দিতে যেতে হয় কিন্তু কথার বিষয় হল যে দেড় ঘন্টা পরীক্ষা আর হাতে ছিল আমার এক ঘণ্টা আর তিরিশ মিনিট স্বভাবতই আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল তাই জন্য আমাকে যেহেতু আমি আগে থেকেই খুব ভালো করে পড়াগুলো ঠিক ঠাক করে করে রেখেছিলাম তাই আমার পরীক্ষা দিতে তো অসুবিধা হয়নি কিন্তু আমার হাত থেকে সময় খুব দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল তাই আমি খুব ধীর স্থির মাথায় সেই পরীক্ষা দিয়েছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে তার যে ফলাফল বেরোয় তা আমার ধারনার বাইরে ছিল অর্থাৎ সেই ফলাফল খুবই ভালো হয়েছিল